হ্যালো এটা কি তাপস কম্পিউটার সেন্টার ও বলছি আমার একটা কম্পিউটার স্ক্রিন খারাপ হয়ে গেছে যদিও চার বছর হচ্ছে আমি চালাচ্ছি তা এই স্ক্রিনটা কি সোজা করা যাবে ওখানে ও কেমন কী খরচা হতে পারে ও প্রতিদিন কি খোলা থাকে দোকান ও ওকে ওকে আমি আগামীকাল তাহলে আমি কম্পুটার নিয়ে সঙ্গে করে নিয়ে যাবো আ তাড়াতাড়ি সোজা করে দিলেই সেটা মনে হয় ভালো হয়